আমার প্রিয় পাখি হলো

অনেক পাখি আছে আমি শুধু টিয়া পাখির কথা বললাম কিন্তু আমি কিন্তু আমি যে পাখি নিয়ে কথা বলবো সেটা কিন্তু বাবুই পাখি বাবুই পাখি নিয়ে এই জন্যই কথা বলবো বাবুই পাখির কাছ থেকে আমাদের মতো মানুষের অনেক কিছু শেখার আছে বিশেষ করে তার বাসা বাঁধা যদি কোনো মানুষের বাবুই পাখি বাসা বাঁধার বাসা বাঁধা দেখাটা সম্ভব হয় তাহলে দেখতে পারবেন তার মধ্যে কতটা শিল্প আছে বাবুই পাখি তার ঠোঁটের মাধ্যমে নারকেল পাতা তালপাতা এগুলো কুচিয়ে কুচিয়ে শুরু করে তারা তাদের বাসাটা বাঁধে আর সেটা দিয়ে একটা অসাধারণ একটা ব্যাপার সেটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না এবং একটা একটা বাসার প্রতি তাদের যে পরিশ্রম ও কষ্ট যাতে তাদের পরের জেনারেশানরা সুস্থ বা সুরক্ষিত থাকে সুরক্ষিত থাকে তাদের জন্য এটাই বাবুই পাখির কাছ থেকে শেখা উচিত যে পরের প্রজন্ম যেন সুরক্ষিত থাকে তার জন্য কি অতটা পরিশ্রম করতে হবে সেই পরিশ্রমটা তাদের বাসায় ফুটে ওঠে যতই ঝড় হোক বৃষ্টি হোক তাদের বাসার ভিতরে এক ফোঁটাও জল যাবে না এতটা তারা পরিশ্রম বা মজবুত করে হ্যাঁ এবং গাছের এমন একটা মানে গাছের পাতার এমন একটা জায়গায় তারা বাসাটা বাঁধে মানুষ কেন কোনো প্রাণীরই পৌঁছানো সম সম্ভব নয় সেই জায়গায় তাইতো এবং তারা দুটি করে ডিম পারে এবং দুটি বাচ্চা জন্ম নেয় সেই ডিমে হ্যাঁ এখন বাবুই পাখির সংখ্যা অনেক কমে গেছে তার জন্য দায়ী হয়তো আমরাই কোথাও না কোথাও আরেকটা পাখির কথা বলব যেটা দর্জি পাখি নামে পরিচিত সেটা হলো টুনটুনি পাখি টুনিটুনি পাখি দেখতে খুব সুন্দর এবং খুব ছোটো হয় এবং তাদের ভাষা দেখতে গেলে একটু অনুসন্ধান করার প্রয়োজন কারণ তারা বাসা বাঁধে এমন একটা জায়গায় সেখানে সচরাচর মানুষ দেখতেই পাবে না বিশেষ করে তারা বেগুন গাছে বাসা বাঁধি বেগুন গাছের দুটো পাতা ঠোটের মাধ্যমে সেলাই করে তার ভিতরে তারা ডিম পাড়ে সচরাচর মানুষ দেখতেই পাবে না এবং দেখতে পেলে বুঝতেই পারবে না যে ওটা একটা টুনটুনি পাখির বাসা এবং টুনটুনি পাখিরাও কিন্তু দুটো করেই ডিম পারে আরও অনেক পাখি প্রিয় আছে যেমন টিয়া পাখি কিন্তু টিয়া পাখির গাায় রঙটা বলতে গেলে সত্যিই অসাধারণ সুন্দর টিয়া পাখিরা নারকেল গাছের কোটরে বাসা বাঁধে এবং তারা দুটি করে ডিম দেয় এবং বাচ্চা যখন বড়ো হয় কখনও যদি তার মা খাবার সংগ্রহ করতে করতে যায় তখন তার বাবা সেই ডিমগুলিকে পাহারা দেয় এবং বাবা সংগ্রহ খা মানে বাবা যদি খাবার সংগ্রহ করতে যায় তাহলে মা টিয়া পাহাারা দেয়